কৃষক বা বাড়ির পিছনের পোলট্রি পালনকারীরা নিশ্চিত করতে পারে যে তাদের হাঁস মুরগি স্বাস্থ্যকর এবং মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে যেমন পোলট্রি খামারে রোগাক্রান্ত মুরগি এবং হাঁস যখন অসুস্থ হয়ে পড়ে তখন স্বাস্থ্যকর মানুষকে প্রভাবিত করতে পারে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বা মুক্ত হওয়ার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং তাদের সেই সেই রোগের টিকা প্রদান করতে হবে তাহলে আমাদের মুরগি হাঁস এদের স্বাস্থ্য ভালো থাকবে এবং মানুষের

রোগ ব্যাধি হবে না স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই নিয়মিত করা দরকার এবং তার জন্য বিশেষ ওষুধ খাওয়ানো এবং টিকা দেওয়া অবশ্যই খেয়াল রাখতে হবে